হ্যাঁ আমি গান শুনতে পছন্দ করি অনেকেই আছে যারা আধুনিক গান শুনতে ভালোবাসে এবং অনেকেই আছে যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসে কিন্তু আমার মধ্যে আমি দুটো শুনতেই ভালোবাসি রবীন্দ্রসঙ্গীতও শুনতে ভালোবাসি এবং আধুনিক সঙ্গীতও শুনতে ভালোবাসি আমার মধ্যে সঙ্গীত হচ্ছে যেটা সবথেকে বেশি হচ্ছে যেটা বাউল বাউল গান এমন এক গান যেখানে মন শান্তি করে দেয় এবং রবীন্দ্রসঙ্গীতও এমন এক গান যেখানে রবীন্দ্র ঠাকুর রবীন্দ্র ঠাকুর এতগুলো গান গেয়ে গিয়েছেন যেটা শুনলে মানুষের মন পুরো একদম সন্তুষ্ট হয়ে যায় আমাদের মধ্যে সঙ্গীতই হচ্ছে এমন এক জিনিস যেটাতে আমরা দুঃখের মধ্যে এবং সুখের মধ্যেও গানকে শুনতে পারি